আমি আমার ছেলেকে নিয়ে ভ্রমণ করতে চাই কেননা আমার ছেলে অনেক অভিজ্ঞতা বাড়বে আমার ছেলেকে চার ধার দেখাবো তার বাদে অনেক অনেক তার বুঝার ইয়া আছে ক্ষমতা আছে দেশে ঘুরলে অনেক কিছু বুঝতে পারবে ভ্রমণ করতে বেরলে সে অনেক কিছু তার একটা নেশাও আছে ঘুরবার তাকে নিয়েই মা আমি ভ্রমণ করতে চাই তার দেখার অনেক কিছু ইচ্ছা তাকে নিয়ে গেলেই আমার ভালো তার অনেক কিছু দেখাশুনা করার ইচ্ছা আছে সে সে দেশের সে ঘুরতেও ভালোবাসে